হ্যাঁ আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার করতে চাই তো আমি দেখলাম ওয়েবসাইটে চেক করে কি আমার কাছে একটা কুপন আছে ছাড়ের তো সেই কুপনটা ইউস করে কি আমি রেডিম করতে পারবো ইউস করতে পারবো এবং খাবারটা অর্ডার করে আমি কি ছাড়ের কুপনে উপলব্ধিটা আছে কি না সেটা জানতে পারবো